হ্যাঁ আমরা বাড়িতেই গ্যাস ব্যবহার করি গ্যাস ব্যবহার করলে যে সবসময় সাবধানে থাকতে হয় বাচ্চা কাচ্চা থাকলে গ্যাসটা নিচে রাখা উচিত না সব সময়ের জন্য গ্যাসটা এক সাইডে বা কী একটা তুকতাক করে কি টেবিলের উপরে উঁচু দিকে রাখতে হয় কারণ বাচ্চা কাচ্চারা গ্যাসটা অন করলে করে রাখলে আমরা জানি না হয়তো অন করা আছে এইসব আগুন টাগুন কীভাবে লেগে গেলে গ্যাসটা ধরে উঠবে অনেক সমস্যা হবে এই জন্য সবসময় গ্যাসটা কি টেবিলের উপরে এক সাইডে থেকে আগে রাখতে হয় কারণ গ্যাস সব সমময় সাবধানে রাখতে হয় গ্যাস খুব খারাপ জিনিস এই জন্য আমরা সবসময় চুলোয় হাঁড়ি বসিয়ে আমরা গ্যাসটা অন করলাম অন করে গ্যাসটা গ্যাসটা ধরিয়ে রান্না করলাম রান্না করা হয়ে গেলে গ্যাসটা অফ করে আবার রেখে দিলাম কিন্তু গ্যাসটা কোনোভাবে যদি লিক টিক হয়ে যায় আর এক সমস্যা হয়ে ঘর বাাড়ি সব ধরে যায় অনেক সমস্যা আমি দেখেছি আমাদের বাজারে বাজারে দেখলাম যে গ্যাসটা কোনভাবে অন করা ছিল কি লিক হয়েছিলো সেটা সেটা শুনলাম যে গ্যাসটা লিক ছিল কোনোভাবে ওই গ্যাসের ধারে আগুন আগুন নিয়ে গেছিলো সেই আগুনটা লেগে একদম বাস্ট হয়ে ঘর বাড়ির আশেপাশে যে আমাদের ঘর আছে ঘরের আশেপাশে মানুষদেরও ঘর আছে সব ধরে একদম ছাই হয়ে গেছে গ্যাস সবসময় সাবধানে ভালোভাবে রাখতে হয় সবসময় সাবধানে রেখে দিতে হয় ভালোভাবে দেখে নিতে হবে যে গ্যাসটা কীভাবে রাখা হয়েছে গ্যাসটা সব সমময় নিজের চোখ খেয়াল রাখতে হবে অন অফ টা তুমি যাই কাজ করো যাই করো কিন্তু গ্যাসটা অন করে অন করে রেখে তোমরা নিজে দাঁড়িয়ে থেকে নিজে দাঁড়িয়ে থেকে গ্যাসটা চালিয়ে তোমার কাজ মিটে গেলে সেটা সেটা হয়ে গেলে তোমরা বন্ধ করে দেবেন দিয়ে তারপরে যাবে বা